না পাখি দেখার জন্যে কোনো ফিল্ড গাইড বা অ্যাপস ব্যবহার করি না যেহেতু আমার ছোটোবেলাটা গ্রামে কেটেছে তো সেখানে আমার পাখি ডাকে ঘুম ভাঙতো আর সকাল হলেই কত পাখি চলে আসতো আমাদের বাড়িতে আমি তাদেরকে খেতে দিতাম এবার ওদের সাথে থাকতে থাকতে ওদের সাথে একটা বন্ধুত্বের মতো সম্পর্ক হয়েছে সকাল হলেই ওরা আমার বাড়িতে চল আসতো অনেক পাখি আসতো আমি তাদেরকে খেতে দিতাম তারপর ওরকম বুলবুলি পাখি তারপরে হচ্ছে শলিক পাখি আরও অনেক রকমের পাখি আসতো আমাদের বাড়িতে তো আমি ওখান থেকেই পাখি চিনেছি আর কি অনেক পাখি আসতো আর আমি এখন শহরে থাকি তো ওইখানে তেমন কোনো পাখি দেখা যায় না পাখি দেখলেই মন ভালো হয়ে যায় আমাদের গ্রামের বাড়িতে একটা পাখি ছিল পাখিটা আমরা পুষেছিলাম আর কি সেই পাখিটা খুব কথা বলতো তারপর ভালোই ছিলো তারপর আরও অনেক পাখি আসতো তাদের সাথে অনেক খ মানে গ ই করতাম আর কি সকাল হলেই পাখিরটাকে আমার ঘুম ভেঙে যেতো আর পাখি খুব ভালোবাসিই পাখিরা খুব সুন্দর হয় ওদের গলার সুরও খুব মিষ্টি সকাল হলেই ডাকতো কি সুন্দর আমি খেতে দিতাম আর অনেক পাখি আসতো আমাদের বাড়িতে পাখি আমাকে দেখি যে ভয় পেতো না ওরা আমার সাথে থাকতে থাকতে একটা বন্ধুর মতো হয়ে গেছিলো যেহেতু আমি খেতে দিতাম না ওরা সকাল হলেই আমাদের আমার বাড়িতে চলে আসতো আর কি আর এখন শহরে কোনো পাখি দেখা যায় না মাঝে মাঝে দুটো একটা আসে তো সেভাবে সব সমময় পাখি ওরকম আসে না আর যখন গ্রামেতে যাই এখন তো যাওয়াই না যখন ছিলাম সেখানে কত পাখি দেখতে পেতাম খুব ভালো হয়ে যেত ওদেরকে দেখলেই মন ভালো হয়ে যেত